যেভাবে বাংলা ভাষার ব্যবহারে সময়ের সাথে পরিবর্তন হয়েছে আমাদের বাংলা ভাষা আমাদের মাতৃভাষা তো ইংলিশ ভাষা এসে আমাদের এখন বাংলা ভাষাটা অতটাও কেউ বলতে চায় না এখন ইংল ইংলিশ ইংলিশ ভাষায় এখন সবাই কথা বলে বেশিরভাগ বাংলা যে আমাদের মাতৃভাষা সেটাই সব ভুলে গিয়েছে তো বিশেষ বিশেষ করে অন্যান্য ভাষা ও সংস্কৃত সংস্ক সংস্কৃত ভাষা এই সংস্কৃতর প্রভাবে